পূর্ব বর্ধমানের অনেক গ্রামে এই যেমন রাস্তা নিয়ে সমস্যা আছে এখনো হয়তো সব জায়গায় পাকা রাস্তা হয় নি রাস্তা সেখানে কাদা থাকে বৃষ্টি হলেই অনেক সমস্যা দেখা দেয় বা কিছু কিছু জায়গায় নেটওয়ার্ক নিয়েও অনেক সমস্যা থাকে সে গেলে হয়তো কারোর সাথে যোগাযোগ করা যায় না এমন কিছু হয় যেখানে কেউ হারিয়ে গেলো সেখানে খোঁজাতে অসুবিধা হয় নেটওয়ার্কের সমস্যার জন্য তো এইগুলো যদি দেখা হয় তো খুব ভালো হয় এবং স্কুল কলেজ তো এখনো কোনো জায়গায় আছে যে যেগুলো খুবই একবারে অনুন্নত সেগুলো উন্নতি করলে এক তো ভালোই হয় এগুলি